আপনার কি শাড়ির দোকান আছে

কি শাড়ি আছে এখন আপনার দোকানে মেয়েদের কি কি ধরনের জিনিস আছে কুর্তি আর কিছু লাগবে আর ওই বাচ্চাদের কী আছে আমি ওই পূজার সময় নেব কিছু ওই কুর্তি নেব ওই শাড়ি মেয়েদের লেহেঙ্গা আচ্ছা ঠিক আছে রাখছি